ধর্মের সাথে যুক্ত আছে বিভিন্ন প্রতীক গ্রন্থ আমাদের পৃথিবীতে যেমন বিভিন্ন দেশও আছে তেমন বিভিন্ন ধর্ম ধর্ম আছে ধর্মের মানুষ আছে নিজে নিজের তাদের নিজস্ব ধর্ম থাকে সেই সব ধরনের আবার বিভিন্ন বন্ধু বিভিন্ন প্রতীকও রয়েছে যেমন আমাদের হিন্দুদের মধ্যে হিন্দুদের ধর্মগ্রন্থ হচ্ছে শ্রীভগবদ্গীতা এ তাছাড়া রয়েছে মুসলিমদের কোরআন খ্রিস্টানদের বাইবেল এগুলো বিভিন্ন এ এসব রয়েছে আর আমরা আমাদের আমরা যেমন হিন্দু তাই আমাদের হিন্দুদের রয়েছে যেমন রামায়ণ মহাভারত গীতা এগুলো থেকে আমরা অনেক কিছুই জানতে পারি পড়তে মানে জানতে পেরেছি যেমন বাইরের মানে কীভাবে আগেকার দিনে যুদ্ধ হয়েছে কী হয়েছে না হয়েছে তারপরে বিভিন্ন মন্দির স্থাপিত হয়েছে মন্দিরের গায়ে বিভিন্ন রকম কাহিনি লেখা আছে তাদের ভাস্কর্যের মাধ্যমে সেগুলো ফুটিয়ে তুলেছে